ভারতে নৃত্যশিল্পীদের বলিউড খুবই প্রভাবিত করে ভারতে সবাই পছন্দ করে এমন কিছু চিরসবুজ নাচের গান হল বন্দে মাতরম ও আমার দেশের মাটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ফাগুনের মোহনায়